প্রতিদিনের মতো আমি একদিন কলেজ যাওয়ার পথে যখন আমি আমার গন্তব্য স্টেশন অর্থাৎ বাঘাযতীন স্টেশনে নেমেছিলাম দেখলাম একটি গরীব দুরস্ত মানুষ তিনি পথের ধারে ভিক্ষা করছেন তার পরনে খুবই করুণ পোশাক যা দেখে আমার খুবই করুণ অবস্থা লেগেছিলোভেবেছিলাম তাকে কোনওভাবে যদি সাহায্য করতে পারি কিন্তু সেই সময় আমার কাছে তেমন পর্যাপ্ত পরিমাণ মূল্য না থাকায় আমি সত্যিই ভেবে পারিনি যে তাকে কীভাবে সাহায্য করতে পারি জানি না ভগবানের হয়তো অশেষ কৃপা আমি কিছুটা যাওয়ার পথে দেখলাম একশো একশো টাকার একটি নোট রাস্তার মধ্যে পড়ে রয়েছে তখন আমি ভাবলাম এ একশো টাকাটা যদি আমি নিজের কাজে ব্যয় না করে যদি সেই মানুষটিকে যদি দান করতে পারি তাহলে মানসিকভাবে আমি একটু শান্তি পাব তখন আমি সে একশো টাকার নোটটি তুলি এবং তাকে সাহায্য করি তাকে দিয়ে এবং সে ওই একশো টাকার নোটটি নিয়ে তার যে ক্ষুধা সেটি নিবারণ করেছিল এটি দেখে আমার সত্যিই খুবই গর্বিত হয়েছিল এবং মনে করেছিলাম সত্যিই আজ আমি একটি গর্বের মতো কাজ করেছি এটি আমার জীবনে একটি খুবই সুন্দর একটি অভিজ্ঞতা হয়